এক তিন দুহাজার সাত সাত ছয় দুহাজার উনিশ পাঁচ নয় দুহাজার একুশ তিন চার দুহাজার বাইশ সাত নয় দুহাজার একুশ